হ্যাঁ আমাদের গ্রামে ধর্মীয় উৎসব উদযাপনের সময় সবাইকে একত্রিত করা হতো একত্রিত করা হত কীভাবে গ্রামের প্রধান তিনি কিছু লোককে দায়িত্ব দিয়ে দিতেন যে তারা যেন সবাইকে একত্রিত করে সেটা কীভাবে হতো আমাদের গ্রামের যতোগুলো বাড়ি আছে ততগুলোর বাড়ির লোককে সেই লোকগুলি বলতে যেতো যে এই স্থানে এই সময়ে আজকে আমাদের গ্রামে মিটিং আছে এবং সেই সূত্রে সবাই সেই নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে পৌঁছে যেতো এবং পৌঁছানোর পর সেখানে মিটিং করা হতো যে কবে পুজো হবে এবং কবে পুজো জন্য আয়োজন শুরু করা হবে এবং কতো টাকা চাঁদা দিতে হবে কতো টাকা খরচের মধ্যে পুজোটা হবে ইত্যাদি বিষয়ে তার পরবর্তী সময়ে পুরোহিতকে ডাকা হয় পুরোহিতকে ডাকা না ডাকা হওয়ার পর পুরোহিত পুজোর দিন ধরাই এবং দিন ধরানোর পর পুজোতে কতো টাকা খরচা হবে এবং গ্রামের ঘর পিছু কতো টাকা করে চাঁদা দেয়া হবে সেই সব নিয়ে আলোচনা হয় তারপরে সবাই আলোচনা করার পর একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর সবারির মত নেওয়া হয় এবং সেই মতে যখন অনেক লোকই বা গ্রামের বেশিরভাগ লোকই সমর্থন করেন তখন সেই কাজটাকে শুরু করা হয় এবং সেই কাজটাকেই শেষ বারের মতোন শোনানোর পরে সেই কাজটাকে এবং পুজোর যে উৎসব বা ধর্মীয় যে উৎসব সেটা শুরু করা হয়